আমি শেয়ার বাজার সম্পর্কে অতটা সচেতন না হলেও আমি মোটামুটি খোঁজখবর রাখি এবং শেয়ার বাজার হল এমনই একটা জায়গা এমনই একটা ক্ষেত্র যেখানে ডিজিটালভাবে কোনো কিছু কেনাকাটা করা হয় এবং বড় কোনো অংশে বৃহৎ কোনো কোম্পানিতে অংশগ্রহণ করা হয় তাতে একজন ব্যক্তি তার পুরো পুঁজি বা অনেকটা টাকার দায়ভার না নিয়ে ও স্বল্প পরিমাণ পুঁজি দিয়ে এটা সেখান থেকে মুনাফা অর্জন করতে পারে কিন্তু এটার কিছু সুবিধা অসুবিধাও রয়েছে যেমন এটা থেকে কখনও কখনও লস যখন হয় তখন সেই টাকাটা আর সেখান থেকে বেনিফিট পাওয়ার সুযোগ থাকে না সেক্ষেত্রে একটু সমস্যা হয় কিন্তু এখান থেকে বেনিফিট পাওয়া যায় আর ডিজিটাল অ্যাপ ভারতে ট্রেডিং পরিবর্তন করেছে বলতে গেলে এখানে বলা যায় যে গ্রাম্যস্তরে এবং দেশের বা শহরের বিভিন্ন প্রান্তের মানুষ তারা এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে হওয়ার জন্য এখানে তারা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে তার ফলে সবাই এখান থেকে একটু নলেজ থাকলে সেখান থেকে বেনিফিট পাওয়ার সুবিধা পাচ্ছে শেয়ার বাজার এটা একটা ঝুঁকিপূর্ণ মনে করার ক্ষেত্রে বলা যায় এটাও একটা বিজনেস তো এখানে ঝুঁকির একটা ব্যাপার তো অবশ্যই থাকবে তবে যদি সম্পূর্ণ একটু পরীক্ষানিরীক্ষা করে বাজার সম্পর্কে জেনে বা এই বিষয়ে ভালোভাবে শিক্ষাগ্রহণ করে নিয়ে আমরা যদি এই ব্যাপারে ইনভেস্ট করতে পারি তাহলে সেখান থেকে বেনিফিট পাওয়া সম্ভব